আমাদের অ্যাডভেঞ্চার স্পোর্টস বলতে আমাদের চন্দ্রকোনা পৌরসভার বারোটি ওয়ার্ড আমি তিন নম্বরের বাসিন্দা আমাদের চন্দ্রকোনা স্পোর্টস বলতে আমাদের পৌর কাপ শুধু হয় আদার্স কোনো অ্যাডভেঞ্চার বা স্পোর্টস হয় না আর আউটডোর অ্যাকটিভিটি তো হয়ও না আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ যেমন সব খেলা আমাদের এই চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনায় হয় আপ আপনারা পৌরসভাকে অনুরোধ করবেন যাতে সমস্ত খেলা হয় এই অনুরোধ আপনাদের কাছে রাখছি আমি আর আমাদের যাতে সকলকে সমস্তভাবে সকলকে সুযোগ দেওয়া হয় এই অনুরোধটা রাখবেন কে ভালো খেলল বা কে খারাপ খেলল এগুলো নিয়ে আপনি সবাইকে নিয়ে সবাইকে সমালোচনা করার অনুরোধ রাখছি আপনাদের কাছে